শিক্ষা একটি সাংস্কৃতিক চর্চার প্রভাব পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে এই প্রভাবটি নিম্নলিখিত উদাহরণগুলির মাধ্যমে বোঝা যায় শিক্ষাপাঠের সামগ্রিক ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চা প্রভাবিত করার জন্য পাঠের ব্যবস্থা ভালো করা হয় শিক্ষকরা সাংস্কৃতিক মামলার সাথে সংক্ষেপে যুক্ত করে পাঠ প্রদান করতে পারেন এবং প্রশ্নগুলি সম্পর্কিত থাকতে পারেন পাঠ্যের সাংস্কৃতিক উদাহরণগুলি ব্যবহার করা শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা প্রভাবিত করার জন্য শিক্ষকরা শিক্ষামূলক উদাহরণগুলি ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ ইতিহাসের পাঠে সাংস্কৃতিক ঘটনাগুলি এই ঘটনাগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে যা শিক্ষার্থীদের চর্চার জন্য উৎসাহ দিয়ে থাকবে